কয়েক মাস আগে আমি চন্দ্রকোনা টাউন থেকে বাসে খড়গপুর যাচ্ছিলাম পথে এক ভদ্রমহিলা উঠলেন বাসে আমার সিটের পাশেই দাঁড়ালেন কিছুক্ষণ পর লক্ষ্য করলাম উনি অসুস্থতা বোধ করছেন ওঁকে আমি আমার সিটটা ছেড়ে দিলাম তারপরেও দেখলাম উনি আরও অসুস্থ হয়ে পড়ছেন আমি বাসে সকলকে বললাম কিন্তু দেখলাম কেউ লক্ষ্য করলেন না আমি বাধ্য হয়ে তাঁকে নিয়ে নেমে গেলাম বাস থেকে সেখান থেকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলাম সেখানে তার সাময়িক চিকিৎসা হলো কিছুক্ষণ চিকিৎসা করার পর তিনি সুস্থ্য বোধ করলেন এবং তাঁকে ছেড়ে দেওয়া হলো সমস্ত ওষুধপত্রের বিবরণ আমাকে বুঝিয়ে দেওয়া হলো আমি ওঁর থেকে ওঁর ঠিকানা নিয়ে ওঁর বাড়িতে গিয়ে ওঁকে পৌঁছে দিলাম এবং বাড়িতে ওঁর ব্যাপারে সমস্ত কিছু জানালাম এবং বাড়ির লোক আমার ফোন নম্বর নিলেন আমাকে ধন্যবাদ দিলেন তারপর মাঝে মাঝেই আমি ওঁর খোঁজখবর নিই উনি ভালো আছেন এবং উনিও আমার খোঁজখবর নেন বর্তমানে ওঁর সঙ্গে আমার এক আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছে